পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন এবং নাইট লাইফ জেলাগুলি হল এক নম্বর কলকাতা দুর্গাপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন এবং নাইট লাইফ হিসেবে পরিচিত পরিচিত ব্যক্তিগুলি হলেন দেব জিৎ প্রসনজিৎ এরা এরা বিনোদন করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতবর্ষের একটি বিখ্যাত রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন এরা নিজের ট্যালেন্ট দেখিয়ে এরা পশ্চিমবঙ্গকে বিখ্যাত করে তোলেন এবং আমাদের পশ্চিমবঙ্গের লোক সভাকে বিখ্যাত করে তোলেন